পরিবারে মহিলারা মাছ ধরতে সহযোগিতা করেন যেমন ধরুন মৎসজীবিদের যে মাছ ধরার জন্যে যে সমস্ত সরমঞ্জামের প্রয়োজন যেমন জাল জাল কোথাও কোনো সমস্যা হলে সেটাকে মেরামতি করতে সহযোগিতা করেন এবং মাস ধরার যে কৌশল বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে সেই খাবারগুলোকে রেডি করে দেন এছাড়া পরিবারে বিশেষ কাজে মেয়েদেরকে লাগে যেমন পরিবারের সংসার সামলানো রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানো নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত বিষয়ে পরিবারে মহিলারা সহযোগিতা করেন কিন্তু মহিলারা সমুদ্রে মাছ ধরতে যান না কারণ বিশেষ কারণে বিশেষ কাজে মহিলাদের ব্যবহার করা হয় যে সমস্ত কাজ মেয়েদের দ্বারায় বা মহিলাদের দ্বারায় একটা ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত কাছ বিশেষ করে সমুদ্রে মাছ ধরা কাজ মহিলাদের দ্বারায় এটা সম্ভব নয় এখানে পুরুষ মানুষের খুবই প্রয়োজন এবং পুরুষ মানুষের দিয়েই এই সমস্ত কাজ যে সমস্ত কাজগুলো পুরুষ মানুষকে দিয়েই করানো হয় যেমন সমুদ্রে মাছ ধরা চাষ বাস এই সমস্ত ধরনের কাজগুলোই পুরুষেরা এগিয়ে থাকে এবং বাড়িতে সমস্যা বা রান্না বান্না স্কুলে ঠিক টাইম মতো বাচ্চাদেরকে রান্না বান্না করে খাইয়ে দিয়ে তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া নিয়ে আসা এই সমস্ত কাজ সাধারণত মেয়েরা করে থাকে